আমাদের এলাকার একটি রাস্তায় একটি গাড়ির সঙ্গে একটি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিলো এবং ওখানে উপস্থিত একটি ব্যক্তি একজন সাংবাদিককে ফোন করেন এবং সাংবাদিক দশ মিনিটের মধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছিলো এবং সাংবাদিকটি ওখানে এসে আসার পর সেখানে উপস্থিত দুই একজন ব্যক্তিকে প্রশ্ন করে জিজ্ঞাসা করেছিলেন যে কীসের সঙ্গে কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং গাড়ি দুটি কোনদিক থেকে কোনদিকে যাচ্ছিলো এবং আরও ওখান থেকে চারিদিকে ছবি তুলে সেখানটি ভিডিও ও ফুটেজ তৈরি করে এবং মানুষের সঙ্গে কথাবার্তা বলে ওখান থেকে যখন পুলিশ আসে তার সঙ্গে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে সেখান থেকে সেই অ্যাক্সিডেন্টের থাকা মানুষগুলির সঙ্গে হসপিটালে চলে যায় এবং সেখানে কথাবাত্তা বলার পর সেইটিকে এ নিউজ তৈরি করে টেলিভিশন এবং খবরের পেপার ও চারিদিকে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয় এবং সেখান থেকে চারিদিকে বহু মানুষ এবং একজায়গা থেকে অন্য জায়গায় সেই টেলিভিশনও ও ইন্টারনেটের মাধ্যমে চারিদিকে মানুষ একইভাবে শুনতে ও বুঝতে পারে এই ঘটনাটি দেখতে পায় যে ঘটনাটি আসলে কোথাকার ঘটনা এবং কখন কীভাবে ঘটেছিলো সেই নিউজের ও সংবাদপত্রের মাধ্যমে এটি চারিদিকে এক জায়গা থেকে অন্য জায়গায় বা বিদেশ থেকে বিদেশে এটি সংবাদপত্র ও ইন্টারনেটের মাধ্যমে এটি ছড়িয়ে দেয় ওই সাংবাদিক সেইটি দেখে আমাদের খুব ভালো লেগেছে